আমি রিন্টু পাল বলছি আমি হ্যালো শুনতে পাচ্ছেন আমি রিন্টু পাল বলছি আপনি আমাকে চিনবেন না আমি কি এটা পশু বিশেষজ্ঞ সবিতা পালের সাথে কথা বলছি সমস্যা বলতে আমি একটা মানে বিদেশি একটা কুকুর নিয়ে আসছি পোষার জন্য অ্যালসেশিয়ান তো সেটাকে আমি যে কীভাবে মানে ছোটো তো মানে সেটা আমি ঠিক না না আমি আপনাকে ফোন করার কারণ আপনাকে নিয়োগ করার জন্যই ফোন করেছি মানে আপনি মানে পার্মানেন্টলি আমার ওই মানে বলছি আজকে কি নিয়ে গেলে কি আপনার সময় হবে

কালকেও যাওয়া যেতো এরপর বাড়িতে ছোটো বাচ্চা আছে তো মানে আমি এই সদ্য নিয়ে আসছি তো আমি চাই না যে ওই কুকুরের কোনো আঘাত লেগে যাক আমার পরিবারে কারোর উপরে হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে মোটামোটি আপাতত কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে আমি আপনার চেম্বারে বিকেল সাড়ে চারটেয় যাচ্ছি আপনাকে আনার জন্য ঠিক আছে ধন্যবাদ রাখছি